গর্বিত হওয়ার জন্য কোনো একটি কাজ নয় আমি নিজে গর্বিত হই যে কাজগুলোর জন্য সেগুলো হচ্ছে বিশেষ করে প্রথমত যে কাজটি করে আমি গর্বিত হই সেটি হচ্ছে অপরের উপকার আমার কারণে কোনো ব্যাক্তির যদি সে কোনো কাজের জন্য আমার সে উপকার পায় বা সে উপকৃত হয় সে যে কোনো কাজেই হোক না কেন ছোটো হোক বড় হোক যদি কারও আমি একটু একটু হলেও তার সাহায্য বা উপকার করে থাকি এরকম ধরনের কাজ আমি যখন দেখতে পাই সেই কাজের থেকে আমি সবথেকে বেশি গর্বিত হয়ে থাকি